হ্যাঁ আমি ইন্ডিয়ান আইডলের মতো অনেক মিউজিক শোই দেখি তার মধ্যে অনেক সদস্যই আছে যারা আমার মনকে ছুঁয়ে গেছে তাদের গান করার কৌশল তাদের ধরন তাদের চলন কথা বলার ধরন সবই আমার মনকে উত্তীর্ণ করে ফেলেছে তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে ইন্ডিয়ান আইডলে আসা সিজন থার্টিনের মোহাম্মদ ফ্যজ সেই বয়সই আমার থেকেও ছোটো কিন্তু তার গানগুলি শুনে আমার গাছি উড়ে উঠে সে এতো ছোটো হয়েই গানগুলি এভাবেই গাই যেন সে অনেক বড়ো সিঙ্গার তাকে দেখে মনেই হয় না এস ছোটো তার সব কিছু সম্পর্কেই জ্ঞান রয়েছে আজ সে অনেক বিখ্যাত তার পরিচয় এখন অনেক বড়ো তাকে দেখে আমার গান করার শখ হয় তাকে দেখেই আমি শিখতে পেরেছি শুধু গলার আওয়াজ থাকলেই নয় সাহসের প্রয়োজন আমি বুঝতে পেরেছি শুধু গলার আওয়াজ ভালো হলেই তা নয় প্রত্যেকটা গলার আওয়াজ নানা রকমের আমাদের সকলেরই প্রয়োজন খুব প্র্যাকটিস করা পরিশ্রমের মাধ্যমেই আমরা হয়ে উঠতে পারি অ্যাস এ সিঙ্গার সে আমার মনকে পরিবর্তন করেছে আমি আগে ভয় পেতাম যে আমি গান করতে পারবো না কিন্তু এখন আমি প্রতিদিন প্রত্যেক সময় গান করি তাদের দেখে অনেক কিছুই শিখেছি সে আমার থেকে ছোটো তবুও আমি তাকে ভাই হিসেবে রেখে নিয়ে অনেক কিছু শিখেছি অনেক সুরতাল শিখেছি